ঋণ আমি কোনো কিছু কোনোদিন কিছু সুযোগ সুবিধা পাইনি বা ঋণও পাইনি অনেককেই বলেছিলাম অনেক কিছু আর গ্রামের দিকে যে এই একটা কৃষক ব্যাংক থাকে ওইখান থেকেও পাইনি গ্রামীণ ব্যাংক থেকে ওখান থেকেও কিছু পাইনি আমি ব্লকে গেছি অনেকবার সেখানেও কিছু পাইনি আমার চাষের সময় অনেকটা কখনও কখনও জলের সমস্যা হয় এই জল সমস্যা মেটানোর জন্য লোকের কাছে মেশিন ধার করে টাকা দিতে হয় আর তাকে চাষের জন্যে উপযোগী করে তুলতে হয় যদি আমি ওই মেশিনটার কিছু ঋণ পেতাম তাহলে আমি চাষ করে নিয়ে টাকাটা জমিয়ে সেখানে ঋণটা শোধ করতে পারতাম বা জিনিসটা আমার কেনা থেকেই যেতো তাহলে আমরা সুবিধা ভোগ করতাম এমনকি চাষের ক্ষেত্রে যে সার তার যেগুলো পাওয়া যায় ব্লক থেকে সেগুলো আমি কিছু সুযোগ সুবিধা পাইনি বা তোর যে বীজ পাওয়া যায় দান দানার বীজ কম টাকায় পাওয়া যায় সেগুলোও কিছু পাইনি অনেকেই পায় কিন্তু আমি কখনও পাইনি যদি পাই তাহলে খুবই ভালো হয় এটা তো আমি আশা করবো যে সবসময় সাহায্য পাই সরকারের কাছ থেকে কিছু তাহলে সেটা তো আমার পক্ষে ভালোই হবে কারণ আমরা তো অনেকেই গরিব দুঃখী মানুষ তো প্রতিটি চায় যে সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমরা ভালোভাবে সেটা কাজটা করতে পারবো বা আমাদের নিজেদের খরচাটা একটু কমে যাবে